বিভিন্ন ধর্মীয় উৎসবে আমরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি যেমন দুর্গা পুজোর সময় ষষ্ঠী সপ্তমী অষ্টমী আমরা নিরামিষ খেয়ে থাকি এবং নবমী দশমী আমরা মাছ মাংস এসব খেয়ে থাকি বা শীতের সময় কোনো পার্বন থাকলে আমরা পিঠেপুলি খাই বা ঈদ থাকলে যারা মুসলিম সম্প্রদায়ের আছে তারা গরু কুরবানি দেয় তারা গরু খায় এবং অন্যান্য যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান আছে তাতে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে